আমার সবচেয়ে বড়ো শক্তি বলতে বোঝায় যে আমি আমা আমার সবচেয়ে বড়ো গুণ হল যে আমি মানুষকে সহজেই বোঝাতে পারি এবং তার সাথে সহজেই মিশে যেতে পারি এবং তাকে কোনো কাজে ভালোভাবে উৎসাহিত করতে পারি এটি হল আমার সবচেয়ে বড়ো এবং অন্যতম শক্তি এর দ্বারা আমি বিভিন্ন কাজে বিভিন্ন মানুষের মতামতকে সহমত করে সেই কাজটিকে উন্নত করে করে তুলতে পারি এবং এ এর সাহায্যে আমি অনেক কাজ করে নিয়েছি সহজভাবেই এছাড়াও আমার বেশ কিছু দুর্বলতা রয়েছে সেটি হল আমি কোনো কোনো ক্ষেত্রে যখন কঠিন হওয়ার প্রয়োজন সে ক্ষেত্রে আমি যথেষ্ট কঠিন প্রকৃতির বা রুক্ষ প্রকৃতির হতে পারিনা এটা আমার অন্যতম একটি দুর্বলতা হিসাবেই গণ্য হয়ে থাকে বলে আমার মনে হয়